এই ম্যাডাম বলছি আমার এই কয়েক দিন ভোর এতো জ্বর না গা পিঠে এতো ব্যাদনা তা সেই কিছুতেই না ভালো হচ্ছি না তা আপনার ওখানে কি যাবো কবে যাবো আপনি কবে বসেন একটু বলতে পারেন আচ্ছা তাহলে কি আমি যাবো ওখানে হ্যাঁ খেয়েছি কিন্তু জ্বর কাটান দিচ্ছে আবার আসছে অ্যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওটাই ভাবছি যে কি এই সব চারিদিকে এতো মশার প্রাদুর্ভাব আর এই মশার কামড়েতে না আমি ওই ডেঙ্গুরই আশঙ্কা করছি যাই পারি হোক ওটা তো পরীক্ষা করতে হবে তাহলে আচ্ছা হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই আমার এক ভাসুর আছে না ও হচ্ছে ওই ইয়ে কাজ করে ব্লিচিং পাউডার টাউডার এই সব দেয় আমাদের ওই বাড়ির চারধারে দিতে বলেছি দিয়েছে ও তবু যেন মশা যেন এমন সব মশা হয়েছে বর্ষাকাল না খুব মশা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই কী বার বুধবার বললেন না আচ্ছা বুধবার কটার সময় যাবো আচ্ছা